হ্যাঁ বলছি যে এখন কেমন আছো ভালো আছো আগের থেকে কি

অনেকটা ভালো মাথায় মাথায় যন্ত্রণা এরকম কোনো ভাব নেই তো হুম আর ওষুধগুলো ঠিকঠাক খাওয়াচ্ছে তো

হ্যাঁ একটু হ্যাঁ খাওয়া দাওয়াটা ঠিক করবে ওষুধগুলো ঠিক খাবে এতে শরীরটা সুস্থ থাকবে হ্যাঁ হুম আর আর আগের থেকে এখন মানে মানে নিজে বুজ ও আগের থেকে অনেকটা ভালো লাগছে তাই তো হুম হ্যাঁ আর এমনি শরীর দুর্বল টুর্বল ভাব নেই তো হুম খাওয়া দাওয়াটা সবসময় বাড়ির লোককে বলবে যে আমার একটু মানে খাওয়া দাওয়াটা সবসময় ঠিকঠাক কোত করবে আর কি হুম তাহলে শরীরটা সুস্থ থাকলে শরীরটা মনটা সবসময় ফ্রি রাখবে মানে সবসময় মাথার ভিতরে যেন চিন্তা ভাবনা এরকম কিছু নেবে না টেনশন নেবে না মাথার হুম বেশি চিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখো তাহলে